বিশুদ্ধ খাবার খাওয়ার জন্য আমি এবং আমার বন্ধুরা একবার ঠিক করি হোটেল গ্র্যান্ডে যাওয়ার এটি ছিল কলকাতার কোন্নগর অঞ্চলের খুবই বিখ্যাতকর একটি হোটেল এই হোটেলে আমরা একটি সময় গিয়ে সেইখানে বিশুদ্ধ খাবার খাই সেইখানে ছিল চিকেন কাবাব মাঞ্চুরিয়া চিকেন কাবাব মাঞ্চুরিয়ান চিলি চিকেন চিলি ফিশ এবং নানান রকম রাইস তা আমরা প্রথমে গিয়ে সেখানে চিকেন কাবাব খেয়েছিলাম এবং জিরা রাইস খেয়েছিলাম তার সঙ্গে হাক্কা নুডেলস মাঞ্চুরিয়ান এবং চিলি চিকেনও খেয়েছিলাম সব মিলিয়ে হোটেল গ্র্যান্ডে যাওয়া খাওয়ার যে অনুভূতিটা সেটা ছিল আমার সবচেয়ে ভালো অনুভূতি এবং সেখানে খাওয়া ছিল খুবই বিশুদ্ধ এবং সুস্বাদু